পাখি দেখার জন্য আমার নির্দিষ্ট কোনো কুসংস্কার নেই তবে প্রচলিত রয়েছে একটি কুসংস্কার সেটি হলো যেমন পেঁচা রাতেরবেলা যদি পেঁচা দেখা যায় মানুষ সহজেই সেখান থেকে এড়িয়ে যায় বা ভয় পায় কেননা মানুষ মনে করে ভূত বলে কিছু রয়েছে

ভূত পেঁচার আকার নেয় রাতেরবেলা তাই সেটা যদি সত্যিকারেরও পাখি হয়ে থাকে তাও মানুষ সেটাকে ভূত মনে করে দূরে সরে যায় এটা একটি বাজে কুসংস্কার যেটা আমাদের সমাজে প্রচলিত রয়েছে গুঞ্জন রয়েছে এরকম তো এই কুসংস্কার আমি বিশ্বাস করি না এই কুসংস্কার আমি মানি না